আমার ঘরে একটি কুকুর পশু আছে যেটার পেছনে আমার খুবই মানসিক হৃদয় জুড়ে আমার অনেকখানি জুড়ে পশুটি আমার কুকুরটি যার নাম হচ্ছে টমি এই টমিকে আমরা একদিন আমি আসছিলাম সেদিন বৃষ্টিবাদলের দিন ছিল রাস্তায় উনি ছোট্ট পশু টমিটি পড়েছিলো আমি তাকে উদ্ধার করে এনে ঘরে তাকে পালিত করি তাকে পশুর ডাক্তার কাছে নিয়ে যাই তার মাঝে যত রকমের সংক্রমণ ছিলো এবং যত রকমের তার চিকিৎসা আপটু যার তার ভ্যাকসিন সব কিছু আমি তাকে দেওয়া করি এখন ও আমার ঘরে একটি সদস্যের জায়গা নিয়ে আছে এবং তাকে ছাড়া আমরা কোনো কল্পনা করতে পারি না বাইরে তাকে নিয়ে যাওয়া নিয়ে আসা যেখানেই আমরা যাচ্ছি সেখানেই থাকে তারা আমি ঘরে যেরকম থাকি সেও একটি আমাদের আমার বাচ্চার সঙ্গেও সেও আজকে লালিত পালিত হয়ে বড়ো হচ্ছে এই টমি আমার মেয়ের সাথে আজ এবং একটি ছোটো সদস্যের মত তার আজীবন সহায়ক হইয়া রয়েছে টমির আর ব্যাকগ্রাউন্ড আমরা যত পিছনের দিকে তাকাই তখন আমরা বলি যে এই রাস্তাতে কতো টমি যে আছে তাদের যদি কেউ উদ্ধার করত এরকম আমার মতো যে তাহলে আজ রাস্তায় কোনো অবহেলিত টমি অবহেলিত কোনো পশু আজ আমাদের দেখতে হতো না কিন্তু যাই হোক আমি আমার টমিকে আমার হৃদয়ের অনেকখানি জুড়ে রেখেছি এবং ঘরে আমার সবার সদস্যদের ও এক মনের জায়গা তৈরি করে নিয়েছে আর টমি এখন অনেকখানি বড়ো হয়েছে ভবিষ্যতে টমির আরো বড়ো হওয়ার আমি কামনা করি সুস্থভাবে থাকুক টমি আমাদের পরিবারের একজন বড়ো সদস্য হয়ে থাকুক